হ্যাঁ বলছি আমি কি সেই জলের পাইপ লাইনের মানে ম্যানেজারের সাথে কথা বলছি হ্যাঁ বলছি একটা কল তো লাগবে তো কীরকম কী মানে জমা দিতে হবে কাগজ টাগজ জলের পাইপ তো গিয়েছে পাঁশের বাড়িতে হ্যাঁ না না ওই জন্যে ফোন করেছি বলি মানে কী কী জমা দিতে হবে কটা বলতে দুটো কানেকশন লাগবে ফ্যামিলি মেম্বার আছে হচ্ছে গিয়ে ধরো ছজন না না না আমাদের ফ্যামিলি একই সঙ্গে না তো হ্যাঁ আলাদা ওই জন্যে বলছি তো দুটো দুটো মানে দুটো ডকুমেন্টস বলতে যার নামে কল নেবে তার ডকুমেন্ট আধার কার্ড দিলে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে আধার কার্ড জেরক্স যার নামে নেওয়া হবে তার